ভারতবর্ষ একটা সুবৃহৎ দেশ ভারতবর্ষ দেশটি একটি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে চলে এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ব্যবস্থাটা কি না ভারতবর্ষ একটা দেশ এই দেশটির মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্য আছে সেই অঙ্গরাজ্যগুলি এবং ভারতবর্ষ একটি দেশ তার মধ্যে সমন্বয় করে এই দেশটি চলে বিভিন্ন শাখা প্রশাখার মতো রাজ্যগুলি কাজ করে অর্থাৎ এই ক্ষেত্রে ভারতবর্ষের স্বাস্থ্য সেবা সম্পর্কে বলতে গেলে খুবই কঠিন ব্যপার কারণ ভারতবর্ষের সমস্ত রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা সমান নয় বর্তমানে আমি পশ্চিমবাংলার অধিবাসী হিসাবে বলতে পারি যে পশ্চিমবাংলার স্বাস্থ্যব্যবস্থা আগের থেকে উন্নত কিন্তু আরও যথেষ্ট উন্নয়ন প্রয়োজন কারণ পশ্চিমবাংলায় আজও অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স অর্থাৎ সারা ভারতের যে এইমস তৈরি হয়ে ওঠে নি এইসব চিকিৎসার আধুনিকীকরণ এবং নবিকরণের যথেষ্ট প্রয়োজন রয়েছে আগের থেকে স্বাস্থ্য ব্যবস্থা বেশ কিছুটা উন্নত হলেও স্বাস্থ্যক্ষেত্রে আরও যথেষ্ট উন্নতির প্রয়োজন আছে বলে আমি মনে করি এবং ভারতবাসী হিসাবে সারা ভারতবর্ষে স্বাস্থ্য পরিষেবা সঠিক রাখার প্রয়োজন রয়েছে যদিও পশ্চিমবাংলার তুলনায় কিছু কিছু রাজ্যে স্বাস্থ্য পরিষেবা যথেষ্ট উন্নত এবং একথাও সত্য যে বেশ কিছু রাজ্যে স্বাস্থ্যব্যবস্থা তুলনামূলক অনুন্নত